আমার এলাকায় নতুন ব্যবসা শুরু করা যেতে পারে তার কারণ আমার এলাকায় আগে অনেকগুলি ব্যবসার প্রতিষ্ঠান ছিল ভুসিমাল দোকানে অনেক প্রতিষ্ঠান ছিল কিন্তু সেগুলি এখন বর্তমানে বন্ধ হয়ে পরে রয়েছে আমি আমার যদি আমার এলাকায় আমি যদি একটা ভুসিমালের ব্যবসা যদি খুলতে পারি সেই প্রতিষ্ঠান দিয়ে কারণ আমাদের এখানে ভুসিমালের দোকান এমনিতে এখন কম এবং আমি যদি এই দোকান খুলি তাহলে অনেক মানুষেরই উপকার হবে ও অনেক মানুষ অনেক মানুষের উপকার হবে অনেক দোকানদারও যারা ছোটো খাটো ব্যবসাদার তাদেরও উপকার হবে তারা আমার কাছ থেকে মাল নিয়ে যেতে পারবে